হ্যালো হ্যাঁ ক্যাব ড্রাইভার তো আপনি তো আগে দেখে আসতে পারতেন যে কোন দিকে কী যেতে হবে কি না যেতে হবে কেননা এখানে ট্রাফিক জ্যামে ফেঁসে গেছে এবারে আমি আমরা কী করে বেরোবো এখান থেকে আমাকে এবারে তাড়াতাড়ি হসপিটালের মধ্যে যেতে হবে আর আগে দিকেও যা দেখছি এত গাড়ি পিছন দিকেও ততগুলি গাড়ি আছে আপনি কি এখান থেকে হাত দেখিয়ে সাইড করে বেরোতে পারবেন সেখানে এ সে মুহুর্তে যদি আপনি এবারে না বেরোতে পারেন আমাকে হসপিটাল যেতে হবে তাতাড়ি এই রাস্তার মদ্যে দাঁড়িয়ে কিছু ওষুদ কিনতে হবে ওষুদ কেনাকাটার মধ্যে আছে ওষুদ কিনে নিয়ে তারপরে বাড়ি যেতে হবে আমাকে আপনি আপনি তো আগে থেকেই দেখতে পারতেন আপনার তো মোবাইলে তো জিপিএস এ জিপিএস ম্যাপ তো আছে যে কোথায় কী ট্রাফিক আছে কি না আছে সে তো মোবাইল থেকেও তো দেখা যাবে আপনি তো আগে দেখেই বেরিয়ে আসতে পারতেন আর এখানে ট্রাফিকের মধ্যে ফাঁসিয়ে দিয়েছেন এবারে আমাকে তাড়াতাড়ি করে এবারে হসপিটালে যেতে হবে আর আপনি এখন এইখানে মাঝখানে ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আর পিছন দিকেও গাড়ি আগেও গাড়ি আপনি যেমন হোক করে একটু হাত দেখিয়ে সাইড করে বেরান না ঠিক আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর কী হসপিটালে ওষুধ কিনতে হবে ওষুধটা অর্ডার দেওয়া আছে ওষুদটাকে নোবো দিয়ে আবার হসপিটালে যেতে হবে আপনি দেখুন যেমন হোক করে যাতে দেখুন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে কেননা আমাকে তাড়াতাড়ি যেতে বলছে আর কী হসপিটালে আপনার তো অনেক আগে টাইম দেওয়া ছিলো আপনি যদি দেরি করে আসেন এবার কী করবো বলুন আপনি দেরি করে এসছেন দিয়ে এবারে বলছেন যে এখানে ট্রাফিকে ফেঁসে গেছি দিয়ে যেতে পারছি না কিছু না সেতো আমাদের দুজনেই ফেঁসে গেছি এবারে আপনি কী করবেন অন্য কোনো রাস্তা অন্য কোনো শর্টকাট আছে অন্য কোনো মানে ট্রাফিক নেই এরকম কোনো রাস্তা যেদিকে তাড়াতাড়ি যাওয়া যাবে রাস্তা যদিও থেকে থাকে কিন্তু আগে দিকে গাড়ি পিছনেও গাড়ি হ্যাঁ এবার আপনি কোন দিকে বেরোবেন হাত দেখিয়ে যদি বেরোতে পারেন তাহলে সুবিদা হয় এবার দেখুন আপনি যদি বেরোতে পারেন এবারে কেননা আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো তাই বলছি আর কী আপনি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন দেখুন যেমন হোক করে সামনেও গাড়ি পিছনে গাড়ি হ্যাঁ কী করবেন আপনার ব্যাপার তাড়াতাড়ি করুন যা করার